হ্যাঁ এটা কি দত্ত ডাক্তারের নম্বর

আমি আমি আমার এক আত্মীয়র কাছ থেকে আপনার নম্বর পেয়েছি আমার আপনাকে একটু আমার একটা সমস্যা আছে শরীরে সেটা দেখানোর ছিল তো তার আগে বলেছিলো যে আপনার সাথে একটু কথা বলে নিতে ফোনে যোগাযোগ করে হ্যাঁ হ্যাঁ আমার সমস্যা বলতে আমার বুকের বাঁ সাইডে একটু ব্যথা ব্যথা হচ্ছে হঠাৎ হঠাৎ তো আর দিয়ে অন্য একটা জায়গায় দেখিয়েছিলাম সেইখানে পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষা হয়ে জানা গেছে ওখানে দুটো ছোটো ছোটো ওই মাংসের মতো আছে তো ওটা আপনি এই সাত দিনের মতো হলো এটা সেরকম অনেক দিনের নয় আগে অনেক আগে খুব মাঝে সাঝে হত তখন অতটা লক্ষ্য করিনি তারপর যখন লক্ষ্য করলাম তারপরে এই পরীক্ষা করালাম তখন বুঝতে পারলাম মানে খুব বেশি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি নিজেই বুঝেছিলাম প্রথমে অতটা আমি গ্রাহ্য করিনি তারপরে আস্তে আস্তে যখন ব্যথাটা বাড়তে শুরু করলো তখন গ্রাহ্য করলাম তখন বাড়ির সবাইও বললো ও আপনার নাম সবাই বললো যে আপনার সাথে একবার কথা বলতে আপনি তো এই এইটারই বিশেষজ্ঞ

না না মাসিক চলার স সময় কিছু অন্যভাবে কিছু হয় না এটা এই হঠাৎ হঠাৎ হচ্ছে এটাই যা এই কিছুদিনই এটা হঠাৎ হচ্ছে মাসিক চলার সময় সেটা সাধারণই থাকে যেরকম আগে থাকতো হ্যাঁ হ্যাঁ তা আপনি কখন বসেন ম্যাডাম আচ্ছা আচ্ছা আচ্ছা আ আচ্ছা না আমি ছবিটা করিয়েছি তো ওটাতেই কি হবে আমি আমাদের বাড়ির সামনেই একটা এই পরীক্ষা হয় এসবের সেখানেই করিয়েছিলাম তো ওটা আনবো না আপনার কাছে একবার দেখাবার জন্য আর একবার তখন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই সামনের বুধবারে আপনার সাথে দেখা ধন্যবাদ দিদি ঠিক আছে হ্যাঁ